আমাদের এলাকায় একটা হসপিটাল আছে তো সেখানে ডাক্তার আছে তো ডাক্তার তো তার ডিউটি করে তো সপ্তাহে দুদিন ছুটি থাকে তো সেই টাইমটার মধ্যে যদি কোনও গর্ভবতী মা হসপিটালে আসে তো তাকে তো সেইভাবে চিকিৎসালয়ে রাখা হয় না কারণ ডক্টর তো থাকে না আর নার্সেরা তো তেমনভাবে ট্রিটমেন্ট করতে পারবে না বলে তারা একটা বড় হসপিটালে তারা ট্রান্স্ফার করে দেয় তো সেখানে যখন নিয়ে যাওয়া হয় বা সেখানে তো ভর্তি করা হয় যখন তখন ডাক্তার সকালবেলায় এসে একবার দেখে যায় আটটা দশটার দিকে একবার এসে দেখে যায় আর বিকেল ওই পাঁচটা ছটার দিক করে আরেকবার একবার আসে ডিউটি দিতে তো খুব সু যত্নসহ সহকারে সেখানে চিকিৎসা করা হয় কারণ সেখানে সুন্দরভাবে বেড দেওয়া হয় বেডে বিছানার কভার দেওয়া হয় এবং যাতে না বাচ্চা বা বাচ্চার মাকে ম মশাতে না কামড়ায় সেই মশারি ওখানে দেওয়া হয় এবং টাইমে তিন বেলা খাবার দেওয়া হয় সকালের খাবারের মধ্যে ডিম সিদ্ধ কলা রুটি দুধ দেয় আর তারপরে দুপুরে ভাজা মাছ একটা সব্জি নানা রকম সব্জির ডাল এভাবে দুপুরবেলা খেতে দেওয়া হয় আর তারপরে সন্ধ্যার খাবারটাও একটা করে ডিম সিদ্ধ ডাল একটা সব্জি এইভাবে দেওয়া হয় খুব যত্ন সহকারে সেখানে রান্নাবান্নাও করা হয় আর হসপিটালে তো এত পরিষ্কার পরিছন্নতা ওখানে কোনও দুর্গন্ধ নেই তো ওওই জন্য মা বাচ্চা সহ ওরা খুব সুন্দর থাকে সুস্থ থাকে এবং সেখানে দেখাশোনার ভারও খুব সুন্দর আর মায়েদের যে রুম আছে সেই রুমকে সব সময় ক্লিন ক্লিন করা হয় পরিষ্কার করা হয় হচ্ছে সর্ব মানে সব সময় মানে রুম ওয়াশ দিয়ে ওয়াশ করা হয় সেদিক থেকেও পরিষ্কার পরিছন্নতা থাকে আর ডাক্তারেরাও খুব হ্যাপি মানে খুব সু মানে ভালো লাগে যে রুগীরা পরিষ্কার পরিছন্নভাবে থাকে এবং তাদের দেখাশোনা করে তারপরে ওখানে ওখানে আরও যারা স্টাফরা রয়েছে তারাও খুব সুন্দরভাবে যত্ন নেয় এইভাবেই চলে আর যদি ছোট হসপিটালে তো ডাক্তার আছে তখন যখন ওখানে ডাক্তার থাকে তখন যখন নিয়ে যাওয়া হয় তারা খুব সুন্দরভাবে পরিষেবা করে সবাইকেই মায়ের চোখে দেখে মায়ের চোখে দেখে সবারির সেবা যত্ন খুব সুন্দরভাবে করে